হ্যাঁ বলুন স্যার হ্যাঁ স্যার আমার বাচ্চাও বলছিল যে স্কুলে সরস্বতী পুজো হবে স্যারেরা তো বলবে আমরা যাব তো আপনি আমাকে বললেন আমি ওকে নিয়ে যাব স্যার কটার সময় নিয়ে যাব বা আরও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কিনা বা কখন খাওয়াদাওয়া হবে স্যার কি কি অনুষ্ঠান আছে যেমন আবৃত্তি বা আরও যে যে অনুষ্ঠান আছে

বা গান গান নাচ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্যার ওর হ্যাঁ ওর জন্য আগে থেকে কোনো প্রস্তুতি নিতে হবে কিনা বা বাচ্চারা তো এখন থেকে মানে অতটা প্রস্তুতি নেয়নি সেইজন্য কিরকম কি করতে হবে কতটা কি ওরা সেইদিক থেকে ইয়ে করবে আচ্ছা আর হ্যাঁ হ্যাঁ নাচের জন্য কি নাচের জন্য স্যার কি কি কিনতে হবে আচ্ছা ওটা বাড়ি থেকেই কিনতে হবে হ্যাঁ স্যার আমি আমার বাচ্চাকে সবকিছু কিনে পরিয়ে নিয়ে সঠিক সময়ে যাব যাতে ও খুব সুন্দর করে আবৃত্তি নাচ গান করতে পারে আমি সেদিকে নজর রাখবো